বলছিলাম কি যে আমাদের ধর্মে আমাদের এইখানে হিন্দু মুসলিম ধর্ম আছে তো যেমন ধরুন হিন্দুদের ধর্মে ধর টি এম সি আর বেশিরভাগ করে তো আর মুসলিমদের ধর্মে সি পি এম তো এই এইভাবে হিন্দু আর মুসলিমের সঙ্গে একটা দাঙ্গা বা বেঁধে গেলো দাঙ্গা বাঁধে খুব বড়ো ধরনের তো এই দাঙ্গা বাঁধে তো তখন হিন্দুদের ধর্মে আর এই মুসলিমদের ধর্মের মধ্যে কিছু কিছু মানুষ ভাগ হয়ে যায় যেমন ধরে নাও এই এই কমরেড হিমে হিন্দুদের যে কমরেড নেতা নাাগরি আছে তো মুসলিমদের যে কমরেড নেতা নেতা নাগরি আছে তো ধরুন মুসলিমদের নে নেতার নেতা বা সদস্যের মধ্যে হিন্দুদের সদস্যের একজন আর মেরে দিয়েছে এরকমই তাল তো এরকমই তালের অনেকেই অনেক জায়গায় হয়ে আছে তো এখানে ঘটছে আমি আমরা যেইখানে আছি তো এর এই দাঙ্গা বেঁধে বেঁধে তো এই দাঙ্গার মধ্যে অনেক অনেক জীবনও এই দাঙ্গার মধ্যে চলে যাচ্ছে তো এই মুসলিম আর এই হিন্দুদের মধ্যে যে দাঙ্গাটা বাদ বাঁধল বেঁধেছে তো সেই দাঙ্গাটা করা কি উচিৎ তো এই ধরে নাও সি পি এম হিন্দুরা সি পি এম করছে মুসলিমরা টি এম সি করছে তো এই এইরকমইভাবে দাঙ্গাটা শুরু হচ্ছে